আমি বাইরে উত্তর ভারতে ঘুরতে গিয়েছিলাম তখন ওখান থেকেই ইডলি খেয়ে ইডলি ধোসা এগুলো ট্রাই করেছি খাওয়ার চেষ্টা খেতে খুব ভালোবাসি তো সেটা বাড়িতে এসে ইউটিউব দেখে দেখে চেষ্টা করেছিলাম ধোসা বানানোর ইডলি বানানোর চেষ্টা করেছিলাম খুব ভালো হয়নি কিন্তু ভালোও লেগেছে তার পরে আবার আবার ওখানে ঘুরতে গিয়ে ওখানে জিজ্ঞাসা করে এসেছিলাম যে এটা ওনারা কীভাবে রান্না করে তো সেভাবে দেখে শিখে জেনে ভালোভাবে ওনারা বলল এইভাবে এইভাবে করতে হবে ধোসা ইডলি বানাতে হবে তাদের কাছ থেকে জেনে ভালোভাবে করার চেষ্টা করলাম বাড়িতে এসে এসে করলাম সবাই ধোসা বানান বানালাম সবাইকে খাওয়ালাম সবাই ভালো বলল যে খুব সুন্দর হয়েছে নতুন নতুন চেষ্টা করো আমাকে আমাদেরকে খাওয়াও